বর্তমানে মানুষ পাশ্চাত্য যে সংস্কৃতি সেটাকে অনুসরণ করতে প্রচুর বেশি ভালোবাসে এখন যে সমস্ত বাচ্চা জন্মগ্রহণ করছে তাদেরকে প্রথমেই শেখানো হয় ইংরেজি ভাষা সাহিত্য এবং বাবা মাদের কাছে এটা খুব বেশি অহংকারের বিষয় যে আমার ছেলে খুব ভালো ইংলিশে কথা বলে এবং তারা মনে করে যে তাদের ছেলে যদি ইংলিশে কথা না বলে সবার সামনে তাহলে সেটা তাদের স্মার্টনেসের অভাব দেখা যায় কিন্তু আমার মনে হয় যে অনেক বাচ্চা রয়েছে যারা কিনা তাদের মাতৃভাষাকে ভুলে গিয়ে তারা পাশ্চাত্য বা অন্য যে সমস্ত ভাষা সেগুলোতে আস্তে আস্তে অভ্যস্ত হয়ে পড়েচে শেষে দেখা যায় যে তারা যখন কোনো বাড়ির কোনো সদস্যের সঙ্গে কথা বলছে বা তাদের সংস্কৃতির সঙ্গে তারা যখন নিজেকে যুক্ত করছে তখন দেখা যাচ্ছে যে তারা নিজের ভাষাকে ভুলে যাচ্ছে ধীরে ধীরে কারণ তাদের কাছে মনে হয় যে অন্য ভাষা বলা বা তাদের ইংরেজি ভাষা বলাকে তারা বেশি গুরুত্ব দিলে তাদের হয়তো তাদের জন্য হয়তো তারা অন্যেরা গর্বিত হবে এবং তারা নিজেকে এটা নিয়ে অনেক গর্ববোধ করে কিন্তু আমার মনে হয় যে কোনো একটি ভাষা বা তার যে মাতৃভাষা সেটা বাংলা হোক হিন্দি হোক বা যে কোনো ভাষাই হোক তার প্রথম যে শিক্ষার জিনিস সেটা হচ্ছে তার মাতৃভাষা সেটাকে তাকে সঠিককভাবে আয়ত্ত করতে হবে এবং তার পাশাপাশি অন্যান্য ভাষা শেখা যেতেই পারে সময়ের সাথে সাথে দেখা যাচ্ছে যে আমরা বাঙালি যারা বাংলা ভাষাভাষীর মানুষ তারা কিন্তু ধীরে ধীরে পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হতে চলেছে আগে যেখানে মানুষজন বাংলা মাধ্যমে ভর্তি করতেন এখন দেখা যায় বাচ্চাকে আমরা প্রথমে ভর্তি করছি ইংরেজি মাধ্যম স্কুলে ফলে দেখা যাচ্ছে বাংলা ভাষার একটি বিশাল বড়ো ঘাটতি যেই ঘাটতি কখনো দিন কোনো দিনও হয়তো পূরণ করা সম্ভব হবে না তাই আমার মনে হয় যে আমরা যেই সংস্কৃতির সাথেই মিশি না কেন বা যেই ভাষার সঙ্গেই আমরা শি যে ভাষাই শিখি না কেন আমাদের যে ভাষা বাংলা ভাষা সেটা যেন কখনোই তার ঘাটতি যেন কখনো না হয় তার সেই ভাষাকে প্রথমে পরিপূর্ণভাবে শিখেই আমরা অন্যান্য ভাষাকে আয়ত্ত করবো তবেই আমাদের যে শিক্ষা সেই শিক্ষা এবং আমাদের যে ভাষা শিক্ষা সেটা সার্থক হবে